জলপাইগুড়ি জেলার প্রধান উৎসব হল কিন্তু এখানে হস্তশিল্পটাই কিন্তু ভালো এখানে মানুষ যে কোনও ধরনের হস্তশিল্প কিন্তু করতে পারে এ এবং এখানে উৎসগুলি হলো যে সেগুলি সম্প্রদায়ের মানুষকে অবহিত এবং সংযুক্ত রাখে সেটি হল এখানে একটি হস্তশিল্পের মেলা বসে সেই মেলাতে কিন্তু সবাই অংশগ্রহণ করে থাকে এবং অনেক মানুষ প্রতিযোগিতামূলক কাজও কিন্তু অংশগ্রহণ করে থাকে কোনও স্থান স্থানীয় সংবাদপত্র এখানে রয়েছে হ্যাঁ যেটি যে স্থানীয় সংবাদপত্রটি ইর মাধ্যমে মানুষ খবরাখবর পায় এবং স্থানীয় খবর সম্পর্কে আমি যে তথ্যগুলি পাই সেগুলি হলো যে এখানে স্থানীয় সংবাদের কীর্তি কিন্তু খুবই ভালো তথ্য যাপন করে এবং স্থানীয় খবর সম্পর্কে সবাই সবারির কাছে খবরা খবর পৌঁছে দেয় আমার জেলায় যে কী যা আছে যদি মিডিয়াতে বেশিরভাগ মনোযোগ দেয় যেমন মিডিয়া আউটলেট তথ্যের উৎস সম্প্রদায় সংযোগ এইগুলি কিন্তু খুবই মনোযোগ দেয় মিডিয়ার মিডিয়া এই জেলা আমার জলপাইগুড়ি জেলার আর মিডিয়াতে কিন্তু বেশিরভাগ মনোযোগ দেয় এবং এমপি সিটানি ই অ্যান্ড সন্স জলপাইগুড়ি নিউজ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভলেমেন্ট স্কিমস সবগুলো নিয়ে আইসিডিএস যেমন এই আইসিডিএস স্কুলে কিন্তু বাচ্চাদের এর ভালোভাবে শিক্ষা দেওয়া হয় এবং তাদেরকে এখানে ভালোভাবে খাবা ভালো ও মানের খাবার দেওয়া হয় ডিম কলা কলা ছাতু সব কিছুই কিন্তু এখান থেকে দেওয়া হয় বাচ্চাদের উন্নতির জন্য এবং বাচ্চাদের বাচ্চার মায়েদেরকেও গর্ভাবস্থায় থাকাকালীনও কিন্তু তাদেরকেও কিন্তু সব রকম খাবার দেওয়া হয় হয় এখান থেকেই আমাদের এই জেলার কিন্তু এই সুবিধাগুলো রয়েছে খুব